আমরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হই নির্বাচনের সময় যে রাজনৈতিক দল আসে সে তার কাজ দেখিয়ে যায় সাধারণত মানুষ তাদের ভোটের অধিকার থেকে কিছু কিছু মানুষ বঞ্চিত হন যারা রাজনৈতিক দল ক্ষমতায় থাকেন তারা আগে থেকেই গ্রামে মোটামুটি একটা সার্ভে করে রাখেন যে তাদের সমর্থক কারা সেই সমস্ত লোকেরা যখন ভোট দিতে যায় তারা বুথের মধ্যে ঢুকতে পারে বাকি যে সমস্ত বিরোধী দলের মানুষ যাদেরকে তারা আগের থেকেই চিহ্নিত করে রাখেন তাদেরকে আগের থেকেই বলে দেওয়া হয় তারা বুথে যেন না যায় এর পরবর্তীকালে যদি তারা যায় তাদেরকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে উপরে ইঁট ছোঁড়ার থেকে শুরু করে বোমা ফেলা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় পরবর্তীকালে দেখা যায় যে তারা ভোট ভোটের কেন্দ্রে পৌঁছাতে পারলেন না কিন্তু তাদের ভোটটা ঠিক হয়ে গেছে অদৃশ্য আত্মাই বলুন বা অশরীরী আত্মা যাই বলুন না কেন তারা এসে ভোটটা দিয়ে যায় মোটামুটি এই রকম যে রাজনৈতিক দল আসে প্রত্যেকের ক্ষেত্রেই সেটা বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষেত্রেই হয়ে থাকে এবং আমাদের লোকালে বিভিন্ন ধরনের মস্তান বা গুণ্ডাদের উপদ্রব দিনের দিন বেড়েই চলেছে কারণ যত ছেলে বেকার হচ্ছে তাদের কাজ হারিয়ে ফেলছে তারা অসহায় হয়ে যাচ্ছে তাদের নিজেদের খাবার জোগাড়ের জন্য দুবেলা কী খাবে সেটা তারা খুঁজে পাচ্ছে না তাই তারা কী করছে একজন আরেক জনের সাথে কথা বলছে কী ভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় কিন্তু তারা তো কোন কিছু সুযোগ সুবিধা পাচ্ছে না যার ফলে তারা এই সমস্ত অসামাজিক কাজ কর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করে নেয় এই ভোটের সময় আসলেই তাদেরকে মাংসর ঝোল ভাত খাওয়ানো থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন ধরনের হহ্যাঁ নেশার সামগ্রী প্রদান করে তাদেরকে যাতে তাদের রাজনৈতিক ফায়দার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে পারে সেই জন্য তারা তাদেরকে ব্যবহার করে নেয় আর তার সমস্যার সেই সমস্যার সন্মুখীন হতে হয় সাধারণ মানুষদেরকে যারা যাদের নিজেদের ভোটের মানে নিজেস্ব ভোটার অধিকার হাঁ প্রয়োগ করার অধিকার আছে তারা সেই অধিকার প্রয়োগ করতে পায় না এর ফলে বিভিন্ন রকমের সমস্যার সন্মুখীন হতে হয় আমরা দেখি বিভিন্ন রকমের সুযোগ সুবিধার থেকে তারা বঞ্চিত থেকে যায় যারা ভোট দিতে পারল না তারা আগের থেকেই রাজনৈতিক দলের কাছে চিহ্নিত হয়ে রয়ে যায় এর ফলে তাদেরকে বিভিন্ন সমস্যার সন্মুখীন হতে হয়